হ্যাঁ পুলিশ স্টেশন থেকে বলছেন কি হ্যাঁ স্যার বলছি আমার অনলাইন থেকে কল আসছে এবং আমাকে থ্রেট দিচ্ছে ওপেন বলছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিন হ্যানো ত্যানো এই সব করে আমার সব ডিটেইলস চাইছে এন্ড বলছে আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে নাহলে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হবে না স্যার করি নি আমার এই দু দিন ধরে করছে আমি ভাবছিলাম কেও হয়তো প্রাঙ্ক কল টল করছে বাট না এটা সিরিয়াসলি করছে এবার আমাকে এরকমভাবে হুমকি দিচ্ছে আচ্ছা ঠিক আছে স্যার আমি পাঠিয়ে দেবো কিন্তু আমাকে এইভাবে থ্রেট দিচ্ছে আপনারা কিছু করুন নাহলে তো আমি একটা বহুত একটা মানে সঙ্কটের মধ্যে পড়ে যাচ্ছি

হ্যাঁ স্যার হ্যাঁ স্যার খুব শীঘ্র করুন নাহলে আমার খুব মানে হুমকি দিচ্ছে কল করে প্রায় সময় আচ্ছা ঠিক আছে কালকে যাবো কি ঠিক আছে আমি আজকে তালে আসছি আপনারা একটু প্লিজ তাড়াতাড়ি আমার হেল্প তো করুন স্যার আমি খুব মানে চিন্তার মধ্যে পড়ে আছি আচ্ছা ঠিক আছে স্যার পাঠিয়ে দিয়ে এই জাস্ট এক্ষুনি বেরোচ্ছি হুম ঠিক আছে